হ্যালো

আচ্ছা আপনি মোটোরোলা নিতে পারেন মোটোরোলা মোটোরোলা জি সিক্সটি টু একটা ফোন বাজারে এসেছে ফাইভ জি ফোন ওটা খুব ভালো ফোন ওটা নিতে পারেন ওটার র্যাম আপনি ছ জিবিরও নিতে পারেন আবার আট জিবিরও নিতে পারেন ছ জিবির দাম আপনার পরবে দাঁড়ান আমি একটু দেখে বলি ওই মোটামুটি ধরে রাখুন ষোলো হাজার টাকা পনেরো হাজার নশো নিরানব্বই এরকম

হ্যাঁ ওটাও আছে ওটাও হবে ডাউন পেমেন্ট কত করতে হবে ডাউন পেমেন্ট আপনি পাঁচ হাজার টাকা করবেন না বাকিটা ছয় মাসের এবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে আপনি পেমেন্ট করবেন না আমার এখানে তো সারানো হয় না ওটা সার্ভিস সেন্টারে পাঠাতে হবে হ্যাঁ আসানসোলে সার্ভিস সেন্টার আছে কোনো অসুবিধা হবে না আপনার এটা আছে আপনার ওই সেন্ট মেরি গোড়েটি স্কুলটা তার উল্টোদিকে হ্যাঁ গড়াই রোডের উপর পড়ছে ঠিক আছে না ওর থেকে আমার মনে হয় মোটোরোলা ফোনটাই বেটার হবে

মোটোরোলার ব্যাটারি দাঁড়ান আমি একটুখানি দেখে বলছি বলছি আপনাকে ওটা আপনার ব্যাটারি আপনার চার হাজার পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি পাবেন আপনি ওয়ারেন্টি বলতে আপনার ওই এক বছরের থাকে ওয়ারেন্টি ঠিক আছে তো আপনার কোনো প্রব্লেম হলে সার্ভিস স্টেশনে নিয়ে গেলে ওরা ফ্রি অব কস্টে আপনার ফোনের রিপিয়ারিং করে দেবে যদি কোনো সমস্যা হয় কোনো চার্জ লাগবে না এক বছর পর্যন্ত কোনো চার্জ লাগবে না তাহলে ওটা চার্জেবল

আপনার আর কিছু জানার আছে ফোন সংক্রান্ত এই এই হ্যাঁ এটা ভালো হবে একশো আঠাশ জিবি আপনি স্টোরেজ পাবেন ঠিক আছে আর আপনার পঞ্চাশ মেগাপিক্সেল পাবেন রিয়ার ক্যামেরা আর ষোলো মেগাপিক্সেল পাবেন ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে সারে ছ ইঞ্চির আপনি স্ক্রিন পাবেন ঠিক আছে ফাইভ জি পাচ্ছেন সব থেকে বড়ো কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আসুন দোকানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে